আমাদের পরিবারে বিভিন্ন রকম খাবার বানানো হয় সুযোগ পেলেই নতুন নতুন খাবার রান্না করার চেষ্টা করা হয় কিন্তু কিছু খাবার এমন থাকে যেগুলো অনেকদিন ধরে চলে আসে এবং সে খাবারটা সবাই পছন্দ করে এবং এই রকম তালিকায় যদি ফেলতে হয় এর মধ্যে একটি খাবারের নাম বলা যেতে পারে যে চিংড়ি মাছের মালাইকারি তো এইটি আমার মা অনেকদিন আগে থেকেই বানান বানাতেন আমি ছোটোবেলা থেকে দেখে আসসি বর্তমানেও বানায় এবং আমার এটি খুব প্রিয় এবং ভবিষ্যতেও এই জিনিসটা চলতে থাকবে আমাদের বাড়িতে এটা তো আশা করা যায় তবে এই রেসি রেসিপি বানাতে গেলে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মেন উপকরণ বলতে বড়ো চিংড়ি মাছ দরকার হয় আর নারকেল দরকার হয় আর সঙ্গে যখন যেমন সম্ভব হয় সেরকম তার মশলা ব্যবহার করা হয় এই সমস্ত মশলাপাতির ওপরেও অনেক সময় টেস্ট নির্ভর করে তো এইগুলো মশলার পরিবর্তন করে এই রেসিপির টেস্ট বা স্বাদের পরিবর্তন ঘটানো সম্ভব তো এই জিনিসটা চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার খুবই ভালো লাগে এবং এটা আমি এবং আমাদের পরিবারের সবাই খুব খেতে পছন্দ করি এই জিনিসটা এমনই উপকরণগুলি দিয়ে বানানো হয় এটা যে সব সময় দুর্লভ এমনটা নয় এটা সহজেই হাতের কাছে পাওয়া যায় এবং মনে কোল্লেই এটা বানানো সম্ভব